যারা সার্ফিং করে তাদের কাছে অনেকগুলি চ্যালেঞ্জেস আসে যেটা আমি অভিজ্ঞতা করেছি প্রথম কথা হচ্ছে অনেক সময় আমাদের যে সৈকত সমুদ্র সৈকতগুলো হয় যেখানে আমরা সার্ফিং করি সেগুলো ভীষণ জনবহুল থাকে তাই আমরা সার্ফিং ঠিকমতো করতে পারি না দ্বিতীয়ত আমাদের যে সমুদ্র উপকূলগুলো থাকে সেখানে এত বেশি পাথর থাকে যে অনেক সময় আমরা আঘাতও পেয়ে থাকি এবং অনেকে খুব গুরুতর আঘাত হয়েছে এইগুলো আমাদের মনে হয় প্রশাসনকে একটু দেখা উচিত কারণ সার্ফিং আমাদের অঞ্চলে খুব কম লোকে করতে চায় এইগুলো থাকলে আরও লোকে করতে চাইবে না আরও কিছু দিক আমি অভিজ্ঞতা করেছি যেগুলো প্রাকৃতিক যেমন হট করে জোয়ার এসে যাওয়া হট করে জোয়ার এসে গেলে অনেকে সেই জোয়ারটি সামলাতে পারে না যারা দক্ষ হয় তারা সেটা কাটিয়ে পারে চলে আসে কিন্তু যারা নতুন নতুন সার্ফিং করছে তাদের কাছে এটি অনেকটা ঝুঁকি হয়ে যায় এবং আমি অনেককে চিনি যারা এই ঝুঁকিতে কাটিয়ে এগিয়ে এসছে পাড়ের দিকে কিন্তু সেটা খুবই ঝুঁকি নিয়ে আমার প্রিয় সার্ফার যদি বলতে হয় সেটা হচ্ছে ডেন রেনল্ডস সে ক্যালিফোর্নিয়ায় একটি সার্ফার যাকে আমি দেখি আমার ভালো লাগে এবং তাকেই আমি অনুসরণ করে এই পথে এগিয়ে এসছি